কে বলছেন ও হো আচ্ছা মানে খারাপ হয়ে গেছে বলতে কি ট্যাপটা ভেঙে গেছে না কি এমনিই জল টল পড়ছে না আচ্ছা তো তাহলে আগে এক কাজ করুন আগে তাহলে আমি একজনকে পাঠাচ্ছি আমাদের এখানকার প্লাম্বার বয় একজন ওকে আমি পাঠিয়ে দিচ্ছি আপনার বাড়ির ঠিকানাটা আমাকে একটু বলে দেবেন আর আমি ওকে পাঠিয়ে দিচ্ছি তাহলে আজকে ওই ভাঙা ট্যাপটা ঠিক করে দেবে বা নতুন লাগিয়ে দিতে হবে ওটা ওটা নিয়ে যেতে বলছি আর আরেকটা কাজ করবেন আপনি ওই প্লাম্বার বয়কে একটু আপনার ওই একটু ঘুরিয়ে দেখিয়ে দেবেন ও তাহলে আপনাকে বলে দেবে আর আপনি যেগুলো যেগুলো লাগাতে ইচ্ছুক এরকম বাথটাব এখনকার যেসব লাগাচ্ছে আর কি লোক শাওয়ার হ্যান্ড শাওয়ার এইসব জিনিসগুলো যেগুলো যা ও বলবে আপনার যেটা মনে হবে সেটা ওকে একটু বলে দেবেন ও তাহলে লিখে নিয়ে আসবে আর আমরা তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে গিয়ে আর সে সব কাজগুলো করে দিয়ে আসব হ্যাঁ হ্যাঁ ওটাই তো বললাম আপনাকে যে যে প্লাম্বার বয়টা যাবে ওকে একটু বাড়িটা দেখিয়ে দেবেন ও তাহলে দেখে নেবে আর কী কী আছে আমাদের কাছেও কালেকশন কী আছে আর কোনটা আপনাকে বাইরের থেকে আনাতে হবে সেটাও বলে দেবেন তো সবকিছু দেখিয়ে দেবে আর আপনি যেইগুলো লাগাতে চান মানে লাগাতে ইচ্ছুক সব তো আর ধরুন আপনি লাগাচ্ছেন না বা যদিও লাগান সেগুলোও বলবেন তো ও লিখে নিয়ে আসবে আর তারপরে আমরা এক সপ্তাহের মধ্যে গিয়ে তাহলে আপনার ওই মানে সবকিছু ফিটিং করে দিয়ে আসবো বুঝলেন হ্যাঁ বলুন

হ্যাঁ বুঝতে পারলাম না আরেকবার বলুন

হ্যাঁ ওই ট্যাপটার জন্য আপনি আমাকে একশো দেবেন ওই যেটা এখন লাগাতে হবে আর কি ওটা আমি দিয়ে পাঠাচ্ছি ওটার জন্য একশো টাকা দেবেন আর মজুরিটা না হয় দিতে হবে না যেহেতু আপনার বাড়িতে কাজ করে দেবো আর তারপরে যেগুলো যা লাগাব ওগুলো ধরুন এখন তো আর বলা যাচ্ছে না আপনি আগে ঠিক করুন যে কোনগুলো কী লাগাবেন তারপরে না হয় আপনি হচ্ছে ওকে দেবেন আর তারপরে না হয় আপনাকে আমি আবার বলে দেব ফোন করে যে এই টাকার মধ্যে মোটামুটি একটা আসবে তাও ধরুন আপনার প্রায় ওই তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে ধরে রাখুন সে তো আমি তো আপনার কাছে তো আপনাকে তো দেখবোই অবশ্যই আগে আপনি ঠিক করে নিন না যে কোনগুলো কী লাগাবেন তারপরে না হয় আমি আপনাকে বলে দেবো বুঝলেন হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে বাবু রাখছি তাহলে